হ্যালো হ্যাঁ বলছিলাম যে কাকিমা তোমার কি সব জোগাড়জাতি বা রেডি হয়ে গিয়েছ ও আমি ওই সেই সন্দেশ্বর মন্দিরে পূজা দিতে যাব তো তাহলে সেই হিসাবে আমরা বেরবো তো কোন সময়ে বেরবে বলো কটার দিকে বেরতে চাইছ সেরকমভাবে ও আচ্ছা আচ্ছা তাহলে যদি তোমার গোছানো গাচানো না বাকি বা মানে যদি হয়তো না একটা কিছু বাকি আছে তুমি সেগুলো সব তাহলে গুছিয়ে নাও তাহলে একসাথে বেরবো আমিও তাহলে গুছিয়ে গাছিয়ে নিই আচ্ছা আর কি সব ফুল ফল সব নেওয়া হয়ে গিয়েছে ও আর ভোগ টোগ আয়োজন ফায়োজন ওই সব তো তুমি কি করছ না কি না আহ আচ্ছা ঠিক আছে সব তাহলে গুছিয়ে গাচিয়ে কিছু যেন আবার ফেলে টেলে যেও না সেখানে গিয়ে হয়তো দেখবে এটা আনিনি ওটা আনিনি আবার অসুবিধার মধ্যে পড়তে হবে আর ওই জন্যে বলছিলাম তাহলে আর মনে করে করে দেখো যে কিছু আর বাদ টাদ পড়ছে কি না ধূপ মোমবাতি এইগুলো সব গুছিয়ে নিও আহ আচ্ছা দুপুরে ওখানে গিয়ে ভোগ খাওয়া হবে ঠিক আছে আর ওখানে তো আরও অনেক কিছু আয়োজন টায়োজন করেছে বা ওখানে হরিনাম টরিনামও হবে শুনলাম আর অনেক না কি লোকের আয়োজনও করেছে আর আমরা এই দিক থেকে যাচ্ছি শুনতে পাচ্ছি ও পাড়া থেকেও অনেকে যাবে ওই মন্দিরে